পশ্চিমবঙ্গের বিনোদনের সবচেয়ে জনপ্রিয় হলো রবীন্দ্রসঙ্গীত নজরুল গীত শ্যামা সঙ্গীত নাচ গান থিয়েটার যাত্রা শ্যামা সঙ্গীত এই সবই পশ্চিমবঙ্গে লোকেদের বিনোদনে সবচেয়ে বড় প্রিয়